হ্যাঁ বলছি হচ্ছে আপনি হচ্ছে আপনাদের ওখানে জলের কল লাগানো হয় তো হ্যাঁ বলছি হচ্ছে আমার হচ্ছে বাড়ি থেকে জলের কলটা হচ্ছে লাগিয়ে দিয়ে গেছলেন ওটা হচ্ছে ভেঙে গেছে জল আসছে না তো আপনি কি একটু বাগিয়ে দিয়ে যেতে পারবেন হ্যাঁ হচ্ছে বাচ্চা একটা মানে আমাদের বাড়িতে তো বাচ্চা আছে বাচ্চাদের হাত লেগে আর কি মানে ভেঙে গেছে আর কি

ও আচ্ছা আচ্ছা আমার মানে কাল রাত্রে ভেঙে গেছে আর কি খুব অসুবিধা হচ্ছে জলের ওই জন্য আমি বলছিলাম আর কি একটু তাড়াতাড়ি যদি ব্যবস্থা করা যেত আর কি না ঠিক আছে বিকেলের দিকে তাহলে আসতে বলবেন আর কিছু নতুন কি কিছু কিনে রাখতে হবে বা নাহলে যদি দরকার হয় তাহলে আপনারাই নিয়ে আসবেন আমি টাকা দিয়ে দেব আপনাদেরকে আচ্ছা আচ্ছা ও আচ্ছা

ঠিক আছে ঠিক আছে তাহলে হচ্ছে আপনি বিকেলের দিকেই পাঠিয়ে দেবেন হ্যাঁ

ঠিক আছে হ্যাঁ ঠিক আছে হুম হুম হুম হুম